গ্রাম অঞ্চলে মানুষরা খুব সহজ সরল হয় যার জন্য ওনাদের উপরে সবাই নির্মলভাবে শাসন করতে পারে যেই শাসনের কারণে ওনাদের মানসিক দিক থেকে খুব চাপ পড়ে এই যে বর্ষাকালে গ্রাম কত অবনতিতে আজও পড়ে আছে যেমন বর্ষাতে চাষি ভাইয়েদের জমি ডুবে যায় ড্রেন পরিষ্কার হয় না পুকুরের যা সব মাছ থাকে সব বেরিয়ে চলে আসে কারেন্টের ব্যবস্থা এখনও গ্রামীণ অঞ্চলে ভালোভাবে এখনও হয় না গ্রামের মানুষদের যা ক্ষয়ক্ষতি হয় সরকারই সেরকমভাবে দেখে না সরকার দেখলেও যারা নিচের তলার লোক থাকে তারা ঠিক ভাবে দেখতে দেই না সেই ভাবে ওনাদেরকে পার্টি পার্টি অফিসে জানাতে গেলে ওনারা তাড়িয়ে দেওয়ার মতো করে যেমন এক ঘটনা হয়েছিল যে আমার বাবা ক্ষয়ক্ষতি হয়েছিল আমার বাবা যে পার্টির কাছে বলেছিল যে কি করা যায় পার্টির লোক খুব অপমান করে দিয়েছিল আমার বাবাকে